হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা না আমার স্টেশনের দোকানে সব কিছুই পাবেন যা নিতে চাইবেন সবই পাবেন পাইকারি রেটও পাওয়া যাবে খুচরো রেটেও পাওয়া যাবেক সবেই পাওয়া যাবে ডিসকাউন্ট আপনার ওটা তো সময় বিশেষে ডিসকাউন্ট হয় সব সমায় তো ডিসকাউন্ট হয় নে কোনো কোনো সময় যেগুলো আমাদের ডিসকাউন্টের টাইমে এক এক সময়ে দেওয়া হয় সব সমায় তো দেওয়া হয় না আপনি আসুন না দোকানে আসুন দোকানে এলে আপনাকে সব কিছুই মোটামোটি বুঝিয়ে দেবো তা দোকানে সময় করে আসুন সব কিছু কোয়ালিটি যেমন কোয়ালিটি হয় যেমন কোয়ালিটি দরকার সেরকম কোয়ালিটিতে পাবেন দাম আপনার বিভিন্ন প্রায় কোয়ালিটির বিভিন্ন দাম আছে তো আপনার দশ টাকা বিশ টাকার থেকে আরাম্ভ করে দাম আছে আপনার আগে অনেকটাই পর্যন্ত দাম আছে আপনি আসুন না এক দিন সময় করে দোকানে আসুন তালে ঠিক আছে আসুন আপনি আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে হুম হুম হুম হুম